ধর্মীয় কুসংস্কারগুলি এখনকার বর্তমান সমাজে এই শিক্ষিত এবং আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজের পক্ষে একটি অভিশাপ এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের শিক্ষিত মানুষদের মধ্যেও নানারকম ধর্মীয় কুসংস্কার দানা বেঁধে আছে এবং এগুলির পরিবর্তন এবং এগুলি দূর করা অত্যন্ত দরকার একটা উন্নত এবং প্রকৃত অর্থে শিক্ষিত সমাজ গড়ে তুলতে গেলে সেইখানে কুসংস্কারের কোনও স্থান থাকার জায়গা নেই এবং এই সমস্যাগুলির মোকাবিলা করা যেতে পারে মানুষের মধ্যে সঠিক শিক্ষা মানুষের মধ্যে সাম্যভাব কোনও মানুষ কোনও মানুষের চেয়ে ছোটো নয় সকল মানুষ সমান এবং তাদের যোগ্যতার মাপকাঠি তাদের সমাজিক উন্নতি এবং সামাজিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হওয়া উচিত এবং এটা সম্ভব বিজ্ঞানের শিক্ষার প্রসার বিজ্ঞান শিক্ষার উন্নতি এবং মানুষের চেতনা সঠিকভাবে ধর্মীয় পথে পরিচালিত করে ধর্মীয় কুসংস্কার ছোঁয়াছুত নানারকমের বলিদান প্রথা নানারকমের এগুলোর থেকে মানুষকে মুক্ত করে মানুষ উন্নত হতে পারে তার সমাজকে তার দেশকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারে এইক্ষেত্রে বিজ্ঞানশিক্ষার প্রসার একটি উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আমার মনে হয় এবং এর সঙ্গে সঙ্গে বিজ্ঞানশিক্ষার সঙ্গে সঙ্গে প্রযুক্তি এবং মানুষের মধ্যে অর্থনৈতিক উন্নতি তথা স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটলে প্রকৃতপক্ষে একটি শিক্ষিত উন্নত মানবসমাজ আমরা গড়ে তুলতে পারি